ভ্রমণের সময় আমার পরিবহনের মাধ্যমগুলি হল ট্রেন বাস গাড়ি প্রভৃতি একঘেয়েমি জীবনের অবসরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা বছরের বিভিন্ন সময়ে পছন্দ মতো নানান জায়গা ঘুরতে যাই আমরা ঘুরতে যাওয়ার আনন্দের সেই সময়গুলোতে নতুন নতুন জিনিস দেখার অনেক কিছু নতুন শেখার অভিজ্ঞতা হয় আমাদের ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন এক অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে আমি আদ্যোপান্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবনে কিছু দিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই তেমনই আমার এক বছরের ভ্রমণ গন্তব্য মোহময়ী সুন্দরবন জীবনে ভ্রমণের তাৎপর্য বলে শেষ করার মতো কিছুই নয় ভ্রমণ আমাদের শরীর তথা মন উভয়কে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম ভ্রমণের ফলে একদিকে আমাদের মন যেমন জীবনের ক্লান্তি দূর করে সতেজ হয়ে ওঠে অন্যদিকে আমাদের শরীর ও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে ওঠে এমনকি বিভিন্ন রোগমুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে সেই কারণেই প্রাচীন যুগ থেকে এখনো পর্যন্ত চিকিৎসকেরা বহু রোগ থেকে সেরে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসার পূর্বে ভ্রমণের পরামর্শ দিয়ে থাকেন তাছাড়া ভ্রমণ মানুষকে চিন্তাশীল হতে শেখায় শেখায় জীবনের প্রতিকূল অবস্থার সাথে যুঝে নিতে হবে প্রাচীনকালে রাজারা রাজ্য চালানোর ক্ষেত্রে কোনো বিশেষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে মৃগয়ায় যেতেন এই মৃগয়াতে শিকার অপেক্ষা ভ্রমণের গুরুত্বই বেশি থাকত যথাযথ স্থান নির্বাচন একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা শারীরিক সক্ষমতা পারিবারিক পরিস্থিতি আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিষয়ের উপরে আমি সাধারণত চিরাচরিত জীবন থেকে ছুটি নিয়ে যেতে এবং প্রকৃতির বুকে ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যেতে ভালোবাসি পাহাড় নদী সমুদ্র ও জঙ্গল এই সবই আমার অত্যন্ত পছন্দের বিষয় তবে সপরিবার যাওয়া হলে বিশেষ চিন্তাভাবনা করে ভ্রমণের স্থান নির্বাচন করতে হয় এইবার আমার বাড়ির অত্যন্ত কাছে অবস্থিত সুন্দরবনকে ভ্রমণের স্থান হিসাবে আমি বেছে নিয়েছিলাম এই সুন্দরবন একই সাথে নদী মোহনা ও জঙ্গলের এক অপূর্ব সমাহার তাই কাছাকাছির মধ্যে প্রকৃতির কোলে কয়েকটি দিন কাটানোর জন্য সুন্দরবনের থেকে বেশি উপযুক্ত জায়গা আর কী হতে পারে আমাদের গন্তব্য সুন্দরবনে যাত্রা শুরু হয় শিয়ালদহ স্টেশন থেকে এইখান থেকে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাখালি লঞ্চঘাট সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু একটু করে আমাদের প্রবেশ শুরু লঞ্চে ওঠার পর থেকেই মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে পারে বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের নাম না জানা গাছ পাখিদের মিষ্টি মিষ্টি আওয়াজ নদীর দু পাশ থেকে কানে ভেসে আসে লঞ্চ থেকে জলের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙ্গেয় ডলফিন বা চলতি ভাষায় যাকে আমরা শুশুক বলি তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে শীতের দিন বলে একটু একটু শীত করতে লাগল সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের যে গাইড আছে তার থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেড়িয়ে দেখতে পেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে বিভিন্ন নাম না জানা গাছ পাখিদের আওয়াজ আর অদ্ভূত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে এরই মধ্যে শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলি পরিবেশকে আরো মায়াবী করে তুলেছে পথে চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতা গুল্ম গাইডের থেকে শুনলাম এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সবচেয়ে মন মুগ্ধকর গাছগুলির মধ্যে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী গরান গেওয়া গাছ সুন্দরবনের জঙ্গলের আর একটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হল এখানকার প্রাণীকূল সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার দরুন সহজে বাঘ চোখে পড়ে না জঙ্গল সাফারির প্রথম দিনে আমরাও বাঘ দেখতে পাইনি তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নয় দূর থেকে আমরা দেখতে পেয়েছিলাম সুন্দরবনের বিখ্যাত চিত্রা হরিণের পাল জল খেতে এসেছে নদীর ধারে গাছের ডালের থেকে উড়ে যাচ্ছে অদ্ভূত সুন্দর রঙের পাখিরা আমাদের গাইডের সাহায্যে দেখতে পেলাম অদ্ভূত সুন্দর গিরগিটি এছাড়া চোখে পড়ল গোসাপ বন বিড়াল আরও কত কী চলতে চলতে জঙ্গল সাফারির দ্বিতীয় দিন শুরু হল তারপর আমরা আর একটি দিন একটি সুন্দর মনোরম ট্রি হাউজে ব্যতীত করলাম এইভাবে কয়েকটি দিন সুন্দরবনের প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম ফিরে আসার জন্য আমরা বেছে নিয়েছিলাম জলপথকে অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা সেই অদ্ভূত অভিজ্ঞতা প্রকৃতির এই পরম আশ্রয়ে ওই কয়েকটা দিন আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দিল সেই জন্যই হয়তো আজও রাতে শহরের ঘরের নরম বিছানায় ঘুমোতে গেলে লঞ্চে কাটানো রাতের সেই জোছনাময় জঙ্গলের কিংবা ট্রি হাউজের জানলা থেকে পূর্ণিমার রাতে বাঘ দেখার স্মৃতি মনে ভেসে আসে এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা